বর্ধমান জেলায় জনপ্রিয় খেলা হচ্ছে যেমন ভলিবল ক্রিকেট কাবাডি এইগুলো খুবই জনপ্রিয় এবং প্রত্যেকটা গ্রাউন্ডে এইসব খেলাই বেশী হয় এবং সেসব খেলার দিকে এগিয়ে চলেছে অনেকে এবং সবাই খুবই ভালোবাসে এসব খেলা খেলতে এবং অনেকে উইনার এবং টুইনারও হয়ে থাকে এর ফলে অনেক ক্লাবে অনেকে কাপ টাপ জিতেও নিয়ে আসে এই সব খেলা নিয়ে এবং বর্ধমানে সব থেকে জনপ্রিয় খেলা এইগুলোই